পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সাবলীল ভাষা হল বাংলা ভাষা বাংলা ভাষা এমন এক ভাষা যা মানুষের মনকে ছুঁয়ে যায় যা মানুষের মন মস্তিষ্ককে একদম আনন্দে উৎফুল্লিত করে তোলে বাংলা ভাষা যা বাংলা যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলে তারা বাংলা ভাষার মাধ্যমে অন্যান্য ভাষাভাষীর মানুষকে আত্মীয়তার বন্ধনে আপনার বন্ধনে বেঁধে রাখতে পারে বাংলা ভাষা এমন এক ভাষা যা কোনোরকম মুখবিকৃতি ছাড়াই আপনি সুন্দর সহজ সরলভাবে উচ্চারণ করতে পারেন বাংলা বাঙালি এতো সুন্দর যে আপনি বাংলায় না আসলে বুঝতেই পারবেন না অন্যান্য ভাষাভাষীর মানুষ তাই বাংলা শিখতে এতো উৎসুক এতো আগ্রহ অন্যান্য ভাষাভাষীর মানুষ আমাদের বাংলায় ছুটে আসে শুধুমাত্র বাংলা ভাষা শিখবে বলে বাংলা ভাষার মানুষদের সাথে মিশবে বলে বাংলা ভাষা এমন এক ভাষা যা আপনার বন্ধনে বাঁধা বাংলা ভাষা আপনি যদি বাংলা ভাষায় কোনোরকম কথ কথ গল্প বা ঘটনা শোনেন আপনার মনকে ছুঁয়ে যাবে মনে হবে আপনি যেন স্বপ্ন স্বপ্নপুরীর মধ্যে আছেন বাংলা ভাষা অন্যান্য ভাষাকে তাচ্ছিল্য নয় অন্যান্য ভাষাকে সঙ্গে নিয়ে চলে বাংলা ভাষার অনেকরকম ভাগে ভাগ হয়েছে তবুও মানুষ একটা ভাষায় কথা বলে বাংলা ভাষা আমরা কোন দিন বাংলা ভাষাকে আলাদাভাবে দেখি না অন্যান্য ভাষার মতো আঞ্চলিকভাবে ভাগে হয়তো আমাদের ভাষা ভাগ ভাগ হয়েছে তবুও তাদের মূল ভাষা যদি আপনি জিজ্ঞাসা করেন তারা কোনোরকম আঞ্চলিক ভাষাকে অন্যরকম বিকৃতি করে বলে না তারা একটাই ভাষা বলে বাংলা ভাষা যা মানুষের মনের ভাষা স্বপ্নের ভাষা মানবতার ভাষা